আমি আমার বাবার কাছ থেকে মাছ ধরা শিখেছিলাম আমি ছোটোবেলা থেকেই বাবার কাছ থেকে মাছ ধরতে শিখেছি এবং মাছ ধরতে বাবার সঙ্গে যেতাম আমি বড়োদের কাছে যেভাবে মাছ ধরার কৌশলগুলি শিখেছি সেগুলি হলো ছিপে করে মাছ ধরা যেমন হুইল বড়শি যেটাকে বলে হুইল ছিপ সেই ছিপের সাহায্যে মাছ আমি বিভিন্ন পুকুরে বিভিন্ন দিঘিতে নদীতে গিয়ে মাছ ধরেছি এবং আরও যে কৌশলগুলি আমরা অবলম্বন করতে শিখেছি সেটি হলো একটি বড়ো মাছ যদি হুইল বড়শিতে গাঁথে তালে সেটিকে কীভাবে আড়ায় তুলে আনা হবে এবং ডোরটিকে কীভাবে আস্তে আস্তে টেনে ছোটো করা হবে সেগুলি কৌশল আমি শিখেছি এবং মাছটিকে হাফ জলে এনে কীভাবে সেটিকে আড়ায় তুলে আনবো তার জন্য একটি নেটের একটা লাঠি দিয়ে নেটকে সাজিয়ে রাখতে হতো সেটির সাহায্যে মাছটি সামনে আসলেই তাকে ওই নেটের মধ্যে পুরে দেওয়া হতো দিয়ে আড়ায় তুলে আনা হতো এই কৌশলগুলি আমি শিখেছি আমি বড়োদের কাছ থেকে